হ্যাঁ আমি ওই গ্রামের সদস্য বলছি আমার কতগুলো কথা আছে বলার আমার সামনে সামনে একটা স্কুল আছে ওখানে কলটায় জল নেই ওটা যাতে সারানো যায় তার ব্যবস্থা করুন আর রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ওই জল গিয়ে গিয়ে রাস্তাঘাট খুব খারাপ অবস্থার মধ্যে পড়েছে যাতে এগুলো সারাতে পারা যায় সেই বিষয়ে আপনাকে শোনাচ্ছি আর কি কী করবেন একটু বলুন না কীভাবে কী করা যায় হুম আচ্ছা হুম আচ্ছা

আচ্ছা না ওই খুব অল্প পড়ছে অনেকক্ষণ টেপার পর অল্প পড়ছে জল একদম জল পড়ছে না হ্যাঁ কলগুলো অনেকে ভেঙে দিচ্ছে মাথাগুলো তাতে অসুবিধা হচ্ছে যেগুলো হাতওলা কল সেগুলো তো ছিল সেগুলো মাঝে একটা আধটা আছে সেগুলো তো একবারে বিকল হয়ে পড়েছে সেগুলো আর হবে না কিন্তু এই পৌরসভার যে কলগুলো ওই পাইপ ফেটে যাওয়ার ফলে রাস্তাঘাট জলে একবারে জলমগ্ন আর রাস্তাঘাটও খুব বাজে হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি সকালের দিকে আছি

আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আমাদের গ্রামের ওই রাস্তাটাই বেশি খারাপ হয়েছে একবারে জলের জন্যেই আরও কলটাও ডিসটার্ব করছে আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম